ছোটো থেকেই আমি রান্না করতে ভীষণ ভালোবাসি রান্নাঘরটা আমার কাছে একটি গবেষণা কেন্দ্র ব্যতীত আর কিছু নয় আর নিজেকে আমার কেমন যেন গবেষক গবেষক বলে মনে হয় রান্নাঘরের প্রত্যেকটা মশলা প্রত্যেকটা তরি তরকারি মাছ মাংস সব আমার কাছে এক একটি উপাদান যার সংমিশ্রণে আমি প্রত্যেকদিন নতুন নতুন খাবার আবিষ্কার করে থাকি যা আমার পরিবারের বেশ পছন্দ হয়ে থাকে তাই সত্যি বলতে রান্না করাটাকে নিজের পেশা হিসেবে অনেকবারই ভেবে দেখেছি এবং আমার বাড়ির পরিবারের সবাই একে সমর্থন করেছে কারণ তারাও বলে যে আমি যেমন রান্না করি তেমনি বোধহয় আর কেউ রান্না করতে পারবে না বা আমি যদি এটিকে নিজের জীবিকা বা পেশা হিসেবে বেছে নিতে পারি তাহলে কিন্তু আমি সাফল্যের পথ পথে অনেকটা এগিয়ে যাব আমার নিজেরও এ বি ব্যাপারে অনেক ইচ্ছে রয়েছে তাই আমি চাই যে আরও কিছু ভালো ভালো রেসিপি আরও কিছু ভালো ভালো রান্না আমি নিজে আগে তৈরি করি এবং সেগুলোকে আরও ভালো করে আমার পরিবারকে আগে আমি চাখাতে চাই কারণ তাদের ছাড়া আজকে আমি যেটুকু যতটুকু ভালো রান্না করতে পারি তাদের ছাড়া এটা সম্ভব হতো না তাদের উৎসাহেই আমি রান্নাঘরে গিয়ে প্রত্যেক দিন আমার মাথায় ঘুরতে থাকে যে কীভাবে আজকে একটা নতুন রান্না করে তাদেরকে খাওয়ানো যায় তাদের মুখে হাসি ফোটানো যায় তো সত্যি কথা বলতে এই যে রান্নার শখটা রয়েছে এটাকে আমি সত্যিই নিজের পেশা হিসেবে বেছে নিতে চাই এবং আমার এবং আমার পরিবারের এতে পূর্ণ সমর্থন রয়েছে আমার এখনো মনে আছে যখন আমি খাবারের টেবিলে বসে প্রথমবার তাদের কাছে এই প্রস্তাবটা রেখেছিলাম যে আমি আমার এই শখটাকে পেশা হিসেবে নিতে চাই তখন তারা কি পরিমাণ খুশি হয়েছিলেন তাদের চোখে মুখে কি আনন্দই না ফুটে উঠেছিলো তারা বলেছিলেন যে কি তুমি যা মনে হয় যেভাবে মনে হয় কাজ শুরু করো আমাদেরকে যেভাবে তোমার পাশে দরকার আমরা তোমার পাশে আছি এবং থাকবো